রাষ্ট্রীয় পরিবহন বলতে বাস ট্রেন এটা কিন্তু মোটামুটি ভালোই আর লোকেরা এই পরিবহন দিয়ে ভ্রমণ করতে পছন্দও করে কারণ এছাড়া তো অন্য কোনো ব্যবস্থা নেই আর পরিষ্কারের কথা বলতে গেলে এটা মোটামুটি পরিষ্কারই আছে এবং নিরাপদ আছে তবে বাসের থেকে ট্রেনে গেলে আমাদের একটু সাশ্রয় হয় এবং বাসে একটু খরচা বেশি হয় আর এই ব্যবস্থার কিন্তু উন্নতি করা অবশ্যই উচিত